আমি আঁকার সময় বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করি তার মধ্যে আমার যেগুলি প্রয়োজন সেগুলি হলো জল রঙ তুলি পিচ বোর্ড আর্ট পেপার আরও বিভিন্ন সব ধরনের সরঞ্জাম আর এগুলির মধ্যে আমার প্রিয় ব্র্যান্ড হল ওয়াটার কালার ওয়াটার কালারের মধ্যে পোলো ক্যামেল আর আমার লেড সেটও ভাল লাগে লেড সেটগুলি হলো ফোর বি ওয়ান বি সিক্স বি টেন বি আর এগুলি আমি কিনতে চাই আমার বাড়ির পাশে যে বুক স্টল আছে সেই বুক স্টলে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের আঁকার সরঞ্জামও বিক্রয় হয় সেখানে যদি নাও থাকে কাকুকে যে দোকানের যে কাকু থাকে সেই কাকুকে বললে সে কাকু অর্ডার দিয়ে এনে দেয় আর আমি মনে করি আর্ট সাপ্লাই আর স্টেশনারি ব্যয়বহুল সমান কারণ এখন বিভিন্ন ধরনের সরঞ্জামের দাম বেড়েছে স্টেশনারিরও দাম বেড়েছে এবং আর্ট সাপ্লাইয়ের যে বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে তারও দাম বেড়েছে তাই আমি মনে করি স্টেশনারি আর আর্ট সাপ্লাই দুটোরই ব্যয়বহুল সমান